আমি একজন এসএইচজি গ্রুপের সদস্য এই এসএইচজি গ্রুপ থেকে আমরা নানা রকম সুযোগ সুবিধাও পেয়ে থাকি আমরা আমাদের সামান্য কিছু জমানো টাকা পয়সাও এসএইচজি গ্রুপের মাধ্যমে আমরা ব্যাঙ্কে জমা করতে পারি কিন্তু এখন সাধারণ পরিস্থিতিতে ব্যাঙ্কে পাঁ পাঁচশো টাকার নিচে জমাই করা যায় না কিন্তু এসএইচজি গ্রুপ করার ফলে আমরা আমাদের সামান্য যা কিছু দশ টাকা কুড়ি টাকা এই সমস্ত নিয়ে স্ নানা রকম মানে আমাদের গ্রুপ দলের সমস্ত স্ সদস্যদের মিলিত টাকাও আমরা সেখানে জমা করতে পারি এটা আমাদের একটা ভবিষ্যতের সঞ্চয়ও মনে হতে মনে করতে পারেন কিন্তু এই দশ টাকা কুড়ি টাকা যখন আমরা ব্যাঙ্কে রাখতে যাই তখন ব্যাঙ্ক কর্তৃপক্ষ এটা নেন না কিন্তু আমরা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হওয়ার জন্য এই অল্প টাকাও আমরা ব্যাঙ্কে রাখতে পারি এটা আমাদের একটা ভবিষ্যৎ বলেও মনে হয় তাই এসএইচজি গ্রুপের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য আমরা নানা রকম কাজের প্রশিক্ষণও পেয়ে থাকি যেমন সেলাই বিউটিশিয়ান নানা রকম আমরা সুযোগ সুবিধাও পেয়ে থাকি এই কোর্সগুলো করে আমরা নিজেরা স্বনির্ভর হতে পারি আমরা রোজগারি হতে পারি যাতে আমাদের পরিবার সৎ পরিবারে পারিবারিক স্বাচ্ছন্দ্য আসে আমরা ছেলে মেয়েদের মানুষ করতে পারি নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতেও পারি